হোটেল বা ধাবায় গিয়ে খাবার অনেক উপকারিতা আছে মূলত ধাবা বা হোটেলগুলি ভারতীয় খাবার দৃশ্যের একটি অপরিহার্য এবং প্রাণবন্ত উপাদান দিনে চব্বিশ ঘণ্টা খোলা ও স্থানীয় খাবার পরিবেশন করে এবং ভারতীয় খাবারের প্রবণতার একটি বিশেষ স্থান পেয়েছে ধাবা আমাদের যে খাবার পরিবেশন করে তা আমাদের অত্যন্ত পরিচিত খাবার খাবারটি সহজ পুষ্টিকর এবং সুস্বাদু কিন্তু তার কিছু খারাপ দিকও আছে তারা পুরোনো তেল দিয়ে রান্না করেন এবং একটু অপরিষ্কার এগুলো বাদ দিলে ধাবা ও হোটেল পছন্দের তালিকায় উভয়ই আছে আমার ব্যক্তিগত পছন্দ রুটি ও তড়কা কারণ রুটি অনেকটা স্বাস্থ্যসম্মতভাবে তৈরি হয় এবং তাতে সরাসরি আগুনে সেঁকে নেওয়ার ফলে জীবাণু সংক্রমণ হয় না এবং আমাদের স্বাস্থ্য ভালো থাকে রুটি সহজভাবে স্বাস্থ্যসম্মত ধাবারা যে আরাম এবং খাবার আমাদের দে দেয় তা আমরা ঘরে বসেই পাই খাবারটি সহজ পুষ্টিকর এবং সুস্বাদু হয় তদুপরি আপনি কোনো মনোযোগ বা ফিসফিস না করে ধাবাগুলিতে আড়াআড়িভাবেও বসতে পারেন ধাবাগুলি দুর্দান্ত খাবার আতিথেয়তা এবং পারিপার্শ্বিক পরিবেশ দেওয়া সত্ত্বেও কখনো খুব বেশি ব্যয়বহুল নয় এমনকি একটি বড়ো দল তাদের তাদের ঘর পর্যন্ত তাদের পেট পূরণ করতে পারে এবং তবুও একটি শালীন পরিমাণ অর্থ সঞ্চয় করতে পারে বাজেট বাজেটে ভ্রমণকারীদের এবং ব্যাকপ্যাকারদের জন্য সাশ্রয়ী মূল্যের খাবারের জন্য ধাবা হল সেরা বিকল্প